আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্নধরনের যানবাহন আছে যেমন টোটো বাস এবং অটোরিকশাও আছে তার সাথে সাথে আছে ট্রেন যোগাযোগ ব্যবস্থা এর মাধ্যমে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই পৌঁছে যেতে পারে এখন গ্রামীণ সড়কযোজনার মাধ্যমে রাস্তা অনেক পাকা রাস্তা হয়ে গেছে যার ফলে গ্রামের প্রত্যন্ত এলাকায় মানুষ প্রত্যন্ত এলাকার মানুষেরা খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারে কোনোরকম অসুবিধা তাদের সম্মুখীন হতে হয় না এছাড়াও আছে আমাদের বাস যোগাযোগ দূরপাল্লার বিভিন্নধরনের বাস আছে এবং সরকারি বাসও আছে যার মাধ্যমে মানুষ দূরের যেসমস্ত গন্তব্যস্থল সেখানে খুব সহজেই পৌঁছে যেতে পারে এছাড়া ট্রেন যোগাযোগ আছে যেটা আমাদেরকে এ বিভিন্ন জায়গায় মানে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পৌঁছে দিতে পারে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি দ্রুত আমাদের যোগাযোগ ব্যবস্থা আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার বাসিন্দাদেরকে এ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে এছাড়া আছে আমাদের ট্যাক্সি পরিষেবা যার মাধ্যমে আমরা যেকোনো সময়েই রাত্রি একটা দুটো হোক বা বেশী টাইমের মানে মধ্যরাতেই হোক আমরা কল করলেই তারা চলে আসে এছাড়া সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা আছে এছাড়াও আছে বিভিন্নধরনের সর বেসরকারি গাড়ির পরিষেবা যার মাধ্যমে আমরা আপাতকালীন অবস্থায় তাদের পরিষেবা পেয়ে থাকি আমাদের গ্রামের ভেতরদিকে যেসমস্ত মাটির রাস্তাগুলি ছিলো বর্তমানে পঞ্চায়েতের তরফ থেকে সেগুলিকে ঢালাই রাস্তার করে দেওয়ার ফলে মানুষ সহজেই যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হয়েছে মানুষ সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করতে পারে এর ফলে মানুষ তাদের যেসমস্ত সমস্যা হয় সেই সমস্যার থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে যেমন কোনো সময়ে বিভিন্ন ধরণের সমস্যা হয় যেমন মানুষ অসুস্থ হয়ে পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হত আগে কিন্তু এখন আর সেই অসুবিধা হয় না আগে মানুষকে প্রসূতিদেরকে হাসপাতালে নিয়ে যেতে বিভিন্নরকমের সমস্যা হত এখন আর সে সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় না এই পরিষেবা অনেক উন্নত হওয়ার ফলে পশ্চিম মেদিনীপুরের জেলার মানুষ অনেক উপকৃত হয়েছে